পশ্চিম বর্ধমান জেলার বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি জেলা এই জেলায় প্রধানতম বিনোদনমূলক কার্যকলাপ ও বিনোদনের বিকল্পগুলি আছে পশ্চিম বর্ধমান জেলায় অনেকগুলি থিয়েটার ও সিনেমা হল রয়েছে যেখানে লোকেরা ফিল্ম দেখতে এসে উপভোগ করতে পারেন এই থিয়েটারে সম্মত নতুন মুক্তিচিত্রগুলি পরিদর্শন করা হয় এবং সময়মতো নাটক ও মিউজিক্যাল প্রদর্শন ও অনুষ্ঠান হয় যেমন রবীন্দ্রভবন ভারতীভবন থিয়েটার হয় সাংস্কিতিক অনুষ্ঠান এছাড়াও আইনক্সে সিনেমা দেখি শতাব্দী পার্ক শিশু উদ্যান পার্ক স্পন্ধন পার্ক এখানে বাচ্চারা খেলাধুলা করে কিছু কিছু পার্কে পর্যবেক্ষণের জন্য বাচ্চাদের দশ টাকা করে প্রবেশমূলক নেওয়া হয় জেলাটির নানা স্পোর্টস কম্পলিকেশন খেলাধুলোর সুবিধাও রয়েছে এখানে পাঠাগাড় যোগী খেলার মাঠ টেনিস কোর্ট ক্রিকেট মাঠ ফুটবল মাঠ ইত্যাদি অনেক উপকরণ ও সুযোগ রয়েছে এছাড়াও নিয়মিত খেলাধুলো সংরক্ষণ সাথে